সব ভাষাতেই সাহিত্য কবিতা আছে কিন্তু বাংলা ভাষার উপরে যেসব সাহিত্য কবিতা বা অন্যান্য যেমন শৈল্পিক ফোকাস আছে যে গান আছে বাংলা ভাষার গানের উপরে নাচ এইগুলো আমার মতে এগুলোর যেন একটা আলাদা মানে রকমভাবে ভালো লাগে হিন্দি গানের উপরেও নাচ হয় আবার বাংলা গানের উপরেও নাচ হয় বাংলা সাহিত্য পড়ে আমার যতটা ভালো লাগে বাংলা সাহিত্য পড়লে তার ভিতরে যতটা ঢুকতে পারি অন্য অন্য ভাষার উপরে আমার ঠিক ততটা আমার কাছে মধুর লাগে না বাংলা কবিতা যেমন বাংলা কবিতা বিশ্বকবির বাংলা কবিতা তারপরে জীবনানন্দের কবিতা এগুলো পড়লে যেন আলাদা একটা মনের আলাদারকম একটা আনন্দ পাই আলাদারকম একটা অনুভূতি আসে অন্যান্য ভাষাতে আমার সেরকম লাগে না বাংলা কবিতা বাংলা গানের নাচ এগুলো দেখলে যেন মনে হয় যে কত সময় পেরিয়ে যায় বুঝতে পারি না কোনও বাংলা সাহিত্য পড়বার সময় মনে হয় যে সেই সাহিত্যটাকে একবার পড়ে ঠিকমতো মানে মন ভরে না বারবার পড়তে ইচ্ছা করে বারবার পড়ি একটা বাংলা ভাষার উপরে কোনও কবিতা যখন পাঠ হয় তখন ওই কবিতাটাকে মনে হয় যে কতক্ষণ ধরে যে শুনলাম ওই শোনার মধ্যে যে কী একটা আনন্দ কোনও বাংলা গান ঘণ্টার পর ঘণ্টা আমরা ঠিক শুনতে পারি ভালো লাগে অ্যাঁ ওর মধ্যে একটা আলাদা আলাদা রকমের আনন্দ